পশ্চিম বর্ধমান জেলায় পালিত প্রধান সাংস্কৃতিক উৎসবগুলির মধ্যে যেমন আশ্বিন মাসে দুর্গাপুজো লক্ষ্মীপুজো কার্ত্তিক মাসে কালীপুজো বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজো হয়ে থাকে আন্তর্জাতিক উৎসবের তাৎপর্য হিসাবে দুর্গা পুজোকে আমরা সব ধর্মের মানুষ একসঙ্গে মিলিত হয়ে পালন করে থাকি এই উদযাপনে দশমীর দিনে আমরা বিভিন্ন রকমের রান্না করে থাকি এছাড়া নিমকি লাড্ডু ইত্যাদি করে থাকি বড়দিন হিসেবে পঁচিশে ডিসেম্বর খ্রিষ্ট ধর্ম হিসেবে সব ধর্মের মানুষ পালন করে থাকি নেতাজি সুভাষ চন্দ্র বসু জন্ম বার্ষিকী হিসেবে তেইশে জানুয়ারি ও ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করে থাকি